আমি তিন মাস আগে পুরুলিয়ার টাইটান শোরুম থেকে একটি হাতঘড়ি কিনেছি যা আমার ব্যক্তিত্বকে খুবই আকর্ষণীয় করে তোলে ফিতেটা খুব সুন্দর ডায়ালটা খুব আকর্ষণীয় দেখতে আর সব থেকে বড়ো কথা এটির ব্যবহার আমার কাছে খুবই আরামদায়ক এটি দেখে আমার বন্ধুরা খুবই আকস্মিত তারাও এরকম একটি হাতঘড়ি কিনতে চায়